আমার প্রিয় মাছ হল ইলিশ ইলিশ মাছে স্বাদে অতুলনীয় এবং পুষ্টি গুণে ভরপুর এটি একটি চর্বিযুক্ত মাছ তবে এই মাছটি চর্বিটি স্বাস্থ্যকর এটি দাম বেশি কিন্তু আমি এটি তাই মাসে একবার সপ্তাহে একবার এরকম খাই ইলিশ মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা হৃদরোগে ক্যান্সার এবং অন্যান্য রোগ প্রতিরোধে সাহায্য করে এবং যেসব মাছ খেতে আরও বেশি পছন্দ করি সেগুলি হল চিংড়ি রুই কাতলা ময়না শোল ট্যাংরা ভেটকি চিতল এই মাছগুলি সবে স্বাদে সুস্বাদু এবং পুষ্টিগুণে সমৃদ্ধ এগুলো নদী পুকুর খাল বিল সমস্ত জায়গা থেকে পাওয়া যায় এগুলি বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় যেমন ভাজা পোলাও মাছের ঝোল মাছের পোস্ত কাঁচা মাছের কাবাব ইত্যাদি এছাড়াও কিছু মানুষ মাছকে তাদের ঐতিহ্যবাহী খাবারের অংশ হিসাবেও পছন্দ করে উদাহরণস্বরূপ বাঙালিরা ইলিশ মাছকে তাদের ঐতিহ্যবাহী খাবারের একটি অপরিহার্য অংশ হিসাবে ব্য ব্যবহার করেছে এবং বিভিন্ন বিয়েবাড়ি বিভিন্ন অনুষ্ঠান বাড়িতেও বিভিন্ন ধরনের মাছের অন্যান্য রকম আইটেম তৈরী করেও তারা দেয় বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের মাছ খাওয়া হয় মাছ ব্যবহার করা হয় মাছ একটি পুষ্টিকর এবং সুস্বাদু খাবার এটি বিভিন্ন ধরনের উপায়ে রান্না করা যায় এবং সব দেশে রান্নায় এটি ব্যবহিত হয় তাই আমাদের ঘরে মাছ সপ্তাহয় দু তিন থেকে তিন দিন ধরে হয় এবং মাছ খেতে আমি খুবই ভালোবাসি তাই আমার প্রিয় মাছগুলি মধ্যে সব থেকে অন্যতম হচ্ছে চিংড়ি এবং ইলিশ